হ্যাঁ স্যার হ্যাঁ বলুন কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন আমি শুনতে পাচ্ছি বলুন না আপনি কে বলছেন বা কোথা থেকে নামটা বলবেন হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভাই ভাই ভাই ভাই হ্যাঁ হ্যাঁ ভাই কী বলছি শোনো আমাদের তো ওরকমভাবে তো কোনো ট্রেনিং দেওয়া হয় না বা ওরকমভাবে তো স্টাফেদের এ করা হয় না যে একটা কাস্টমার যাতে সুব্যবস্থা পায় বা সুবিচার পায় সু এ পায় হ্যাঁ তার জন্য তো আমরা সেরকমভাবেই ওদেরকে এ করি বা ইনভল্ভ করি বা বলি এ করি সকল সময়ের জন্য তা আপনার সঙ্গে যদি ওরকম ব্যবহার করে থাকে আপনি একদিন ব্যাংকে আসুন এসে আমি থাকব আমার সঙ্গে ডাইরেক্ট যোগাযোগ করুন বা কী করতে হবে না করতে হবে বা এরকম আমি আপনাকে ডিলেলসে ডিটেলসে সব কিছু বলে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি ব্যাপারটা বুঝতে পেরেছি ভাই বা এ পেরেছি তা যাতে না হয় বা এ হয় ভবিষ্যতে বা দ্বিতীয় দিন যাতে না হয় আপনাকে যাতে খুশ খুশি করা যায় বা আপনার সঙ্গে সুবিচার করা যায় তার ব্যবস্থা আমি করে দেবো